আমার সবচেয়ে প্রিয় খাবার হলো যেটা হলো মিষ্টি বিভিন্ন প্রকারের মিষ্টি তার মধ্যে সবচেয়ে পছন্দের যে মিষ্টিগুলো সেইগুলো হলো রসগোল্লা রসগোল্লা এটা হ্যাঁ ছানা দিয়ে তৈরি করা হয় আর এটা ছানা দিয়ে ছানাটাকে গোল গোল করে পাকানোর পর তারপর সেটাকে চিনির রসেতে ডুবিয়ে এটা গরম করা হয় এটাও খুব সুন্দর খেতে এবং খুব দারুণ খেতে আমাদের এটা এই রসগোল্লা যেটা এটা আমাদের কলকাতা বা আশেপাশের মধ্যে সবচেয়ে পপুলার যেটা সেটা হলো রসগোল্লা বাঙালিদের সবচেয়ে পছন্দের এটা তার পরে আসছে নলেন গুড়ের নলেন গুড়ের মিষ্টি তো এই নলেন গুড়ের মিষ্টিটা এটা ওই ছানা দিয়েও তৈরি হয় বা বিভিন্ন অত সব ভিন্নভাবে তৈরি করা হয় তো এটা খেজুর গুড় দিয়ে তৈরি করা হয় রস চিনির রসের বদলে এটা খেজুর গুড় দেওয়া হয় তো এই মিষ্টিটা খুবই খুবই পছন্দের বা এটাও খুবই দারুণ খেতে তারপর আসে কাজু কাতলি যেটা কাজু কাতলিটা এটা কাজুটাকে পেষাই করার পর তারপর চিনির রস বা এটা দিয়ে মাখায় মাখানো হয় তারপর এটাকে বিভিন্ন সাইজ বা বিভিন্ন শেপেতে সন্দেশের মতো এগুলোকে বানানো হয় এটাও খুব দারুণ খেতে তো এই মিষ্টিগুলো আমাদের আশেপাশে বিভিন্ন দোকানে বা বিভিন্ন জায়গায় পাওয়া যায় কখনও কখনও এই মিষ্টিগুলো বা আমাদের বাড়িতেও বানানো হয় আর এছাড়াও মিষ্টি এগুলো এগুলো ছাড়াও আমার সবচেয়ে পছন্দের যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে মিল্কের কিছু আইটেমগুলো যেগুলো দুধের তৈরি ওই ছানার বড়া ছানার বড়া তারপর লস্যি বা যেই সবগুলো যেই খাবারগুলো তো দুধের চ্ তৈরি বিভিন্ন খাবারগুলো এগুলোও খুবই পছন্দের তো এগুলো মাঝে মাঝে আমাদের বাড়িতেই বানানো হয় তো এই সবগুলো খুবই পছন্দের তো এগুলোই হচ্ছে বাড়িতে বানানো হয় আর যেগুলো বাড়িতে বানানো হয় না তো স্ আশেপাশে দোকান থেকে ওগুলো পাওয়া যায়